যারা আমাদের ভাষা বুঝতে পারে না আমরা বাংলার লোকেরা তাদের সঙ্গে কিছু কিছু সময় ইশারার মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করি কিম্বা কিছু কিছু সময় আধো আধো তাদের ভাষা বলি আর আধো আধো আমাদের ভাষা বলি এভাবেই তাদেরকে বোঝানোর চেষ্টা করি কিছুক্ষণ অভিনয় করি ইশারা করি হাত নেড়ে নেড়ে এইভাবেই তাদেরকে বোঝাতে চাই যে আমরা কী বলতে চাইছি